আমি একবার একটি গেমিং সম্প্রদায়ের অংশ হয়েছিলাম আমাদের পাড়ায় একবার একটা খেলার অংশগ্রহণ হয়েছিলো ওই অভিজ্ঞতাটি আমার খুব একটি ভালো ছিলো না